ভারতীয় মিডিয়া একটি বৈচিত্র্যময় এবং জটিল ক্ষেত্র যার মধ্যে রয়েছে সংবাদপত্র টেলিভিশন রেডিও এবং অনলাইন প্লাটফর্ম ভারতীয় মিডিয়ার কিছু ইতিবাচক দিক হল ভারতে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির জন্য প্রচুর সংবাদপত্র টেলিভিশন চ্যানেল এবং ওয়েবসাইট রয়েছে ভারতীয় সংবিধান মিডিয়ার স্বাধীনতার নিশ্চয়তা ঢেড় যার ফলে বহুমুখী মতামত এবং সমালোচনা প্রকাশ করা সম্ভব ভারতীয় মিডিয়া সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা তৈরি করতে পারে এবং এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন কিছু সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতামতের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত কিছু ক্ষেত্রে সংবাদ নির্ভুল বা সম্পূর্ণ নাও হতে পারে কিছু সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল রেটিং বাড়ানোর জন্য সংবাদকে অতিরঞ্জিত বা বিকৃত করতে পারে কিছু বিখ্যাত ভারতীয় সংবাদপত্র এবং নিউজ চ্যানেল হল দ্য টাইমস অফ ইন্ডিয়া এবিপি আনন্দ নিউজ চব্বিশ ঘণ্টা প্রতিদিন ইত্যাদি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো সংবাদ উৎসের নির্ভরযোগ্যতা এবং নিরপেক্ষতা মূল্যায়ণ করা গুরুত্বপূর্ণ যেমন বিভিন্ন সংবাদ উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে সংবাদের উৎস এবং লেখকের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করতে হবে সংবাদের পক্ষপাত সেন্স সেন্স সোনালিজম অথবা ভুল তথ্যের জন্য সতর্ক থাকতে হবে সমালোচনা মূলকভাবে চিন্তা করতে হবে এবং আপনার নিজস্ব সিদ্ধান্তে আসতে হবে